হ্যাঁ বলো কে হ্যাঁ বলো হ্যাঁ ও আচ্ছা কতোটা এ বছর তাহলে কতোটা আলু বসাবে ও আচ্ছা তাহলে কতোটা কি সার লাগবে বলো আর তাহলে সেরকম পাঠিয়ে দিবো আচ্ছা আচ্ছা আমি কি বলছি বলছি এ বছর আরও অনেক নতুন সার এসছে বুঝলে এই স্টার গোল্ড নাসা দশ ছাব্বিশ ছাব্বিশ এই ধরো ডি ইউ পি আরও অনেক রকম সার এসছে এই সারগুলোতে আগে যেগুলো নিয়েছো না ওর থেকে আরও ভালোও হবে আর এই সারগুলো এখন সবাই নিয়েও যাচ্ছে তুমি দেখতেও পারো আর আগের থেকে অনেক দামও কম নতুন কম্পানি থেকে আসছে ওই জন্য দামও কম আর সারগুলোতে মানে কি বলবো সব কিছুই ভালো নাইট্রোজেন ফাইট্রোজেন সব সব ঠিকঠাক পরিমাণেই দেওয়া আছে তুমি এইটা এই বছর নিয়ে যেতে পারো ধরো আগে যেইগুলো নিতে সেইগুলো হচ্ছে তোমার বস্তায় পড়তো ওই আটশো টাকার মতো হ্যাঁ হ্যাঁ আর এইগুলো অনেকটাই কম তোমার ওই ছশো কুড়ি তিরিশ টাকাতে চলে আসবে বুঝলে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো বলছি হ্যাঁ আমি তো বলছি তুমি দরকার হয় তুমি দেখতেও পারো এখন সব দোকানেই চলছে এই নতুন কোম্পানি ওই জন্য হয়তো অনেকের একটু সন্দেহ লাগছে কিন্তু তুমি নিজে এসে দেখতে পারো হচ্ছে বস্তায়ও তো দেওয়া আছে তোমার ধরো নাইট্রোজেনের পরিমাণ ফসফরাস সব কিছুই সব ঠিকঠাক দেওয়া আছে তুমি এসে দেখতেও পারো তোমার কবে লাগবে বলো না এখন তো দেরি আছে যদিও আচ্ছা দিন দশ পনেরো বাদে ঠিক আছে দশ বস্তা ডি এ পি আর পাঁচ বস্তা ইউরিয়া বললে তাই তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলছি আর দুটো ইয়ে দিয়ে দাও না ওই প্রোটিন ফোর্টিন দুটো দিয়ে দাও না আলু ভালো হবে মানে মাটি ভালো করবে আরো বুঝলে ওটা হ্যাঁ ওই পাঁচ বিঘায় দু বস্তা হ্যাঁ ওই পাঁচ বিঘা মানে দু বস্তা দিলে হয়ে যাবে বুঝতে পারছো ওইটা তাহলে ওইটা তাহলে দুটা দিয়ে দেবো না কি ওটা নতুন এসছে আর কি এবছর বুঝতে পারলে ওই সারটাও ভালো ওটা তুমি ওই সারটা দেওয়ার পরে মানে ডি এ পি ফিএ পি দেওয়ার পরে ইউরিয়া দেওয়ার পরে তার উপর দিয়ে দেবে না অসুবিধা নেই ওটা ভালো খুব আচ্ছা ঠিক আছে তাহলে পাঠিয়ে দেবো আর নইলে তুমি এক কাজ করো পাঠিয়ে দেবো বলতে তোমার ওইখানে আমার আরেকটা দোকান আছে বুঝতে পারছো ওই সামনে ওইখান থেকে তাহলে তুমি নিয়ে নাও আমি বলে দিচ্ছি ওই দোকানে বলে দিচ্ছি তাহলে ওইখান থেকে নিয়ে নাও বুঝলে ওইখানে ওইখান থেকে নিয়ে নাও তারপরে আমি ওইখানে সব দাম ঠিকঠাক করে দেবো আর অসুবিধা নাই ওই স্টার গোল্ড কোম্পানির যে নতুনটা এসছে ওইটা নিতে পারো ওইটা ভালো ওই সারটা ভালো এখন মানে এ বছর খুব চলছে ওই সারটা ওইটা নিয়ে যাও তাহলে

ঠিক আছে তাহলে হুম হুম হুম